ভালো আছি আপনি কেমন আছেন ও আমিও তো এসেছি আপনি কোথায় ও আচ্ছা আমি উপরতলায় আছি হ্যাঁ আমিও ওটাই খাচ্ছি আমারও আলুর দমটাই ভালো লেগেছে ঘুঘনি তো মোটামুটি আমিও ওটাই ভাবছি আপনার কি খাওয়া হয়ে গেছে আচ্ছা না না হচ্ছে খাওয়া